হ্যাঁ আমার কাছে এখন একটি স্মার্ট ওয়াচ রয়েছে এটি সময় ছাড়াও আমার শরীরের ব্লাড প্রেসার তাপমাত্রা এবং অন্যান্য সমস্ত বিষয়ে আমাকে অবগত করে